ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে হচ্ছে দুর্গা পূজা বাঙালি সম বাঙালি জাতি সম্প্রদায় এটাকে আয়োজন করে থাকে এটা বহু বছর ধরে চলে আসছে প্রায় হা কয়েক হাজার বছর ধরেই প্রায় ওই পুজোটা হচ্ছে এটা শুধু বেঙ্গলে নয় ভারতবর্ষ নয় ভারতবর্ষ ছাড়াও গোটা পৃথিবীতে প্রায় বিভিন্ন দেশে যেখানে বাঙালি আছে সেখানে সেখান এই উৎসবটা হয়ে হতে থাকে চার দিনের পুজো হয় এবং এই সময় প্রচুর সরকারিভাবে ছুটিই থাকে সারা ভারতবর্ষ জুড়েই এটা মোটামুটি হয় পশ্চিমবাংলায় সব থেকে বেশি এর প্রভাব আছে আমরা ভারতের বিভিন্ন প্রান্তে এই পুজোর পুজোর বা বিভিন্ন জনগোষ্ঠী বা জাতি যারা আছে বাঙালিদের এই দুর্গা উৎসব সম্পর্কে জানে সম্প্রতি ব এই পুজো হচ্ছে এই পুজোতে সরকার থেকেও একটা সহযোগিতা দিচ্ছে